হ্যাঁ বলুন হ্যাঁ এটা বইয়েরই দোকান এটা হচ্ছে পরমা বুক স্টল হ্যাঁ আমার কাছে সমস্ত রকমের খাতা কলম পেনসিল এ সমস্ত সব কিছুই পাওয়া যায় হ্যাঁ আমার পুরনো বইয়েরও কালেকশান আছে আর নতুন বইয়েরও কিছু আছে পুরনো বইয়ের উপর আপনার রামায়ণ মহাভারত এটা পৌরাণিক কাহিনি হলেও এই বইগুলোর ইয়ে আছে ওই জন্য আপনার এই বইগুলোর উপর তেমন বেশি কিছু ছাড় নেই ওই কুড়ি কুড়ি পার্সেন্ট মতো ছাড় আছে বাচ্চাদের গল্পের বইয়ের উপর দশ পার্সেন্ট ছাড় আছে আঁকার বইয়ের উপর আপনার ওই কুড়ি পার্সেন্টের মতন ছাড় আছে মোটামুটি আর অঙ্কের বই বা এই প্রশ্ন বিচিত্রা এই সমস্ত বইয়ের উপর টেন পার্সেন্ট ছাড় আমার দোকান বৃহস্পতিবার আর সোমবার বন্ধ থাকে বাকি সব বারই খোলা থাকে আমার ওই দিনগুলো প্রায় সারা দিনই খোলা থাকে তবে সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি একসঙ্গে যদি অনেকগুলো নেন তাহলে আলাদা ছাড় বসানো হবে হুম আচ্ছা ঠিক আছে আপনি যেই টাইমে আসবেন আমাকে কল করবেন আমি যদি ফাঁকা থাকি তাহলে আপনাকে বলে দেবো আপনি সেই টাইমে এলেই আপনি বই পেয়ে যাবেন হুম রাখুন